ক্যামেরার কাজ হচ্ছে কোনো বস্তুকে সেদিকে ক্যাপচার করার কিংবা সেই ছবিটাকে তোলার জন্য ক্যামেরা ব্যবহার হয় সাধারণ ক্যামেরার ধরন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি এটি বন্ধুদের কাছ থেকে পরে জেনে নেবো বিস্তর যাই সম্পর্ক ক্যামেরার সম্পর্ক বিস্তর সব আমি জেনে নেবো সব কিছু আমি একটি ভালো ছবি তোলার জন্য একটি স্বচ্ছ জায়গা পরিষ্কার জায়গা যেখানে সেই জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে সেই জায়গায় আমি ছবিটা তুলবো আইএসও অ্যাপচার এবং শাটার স্পিডের মতো কিছু মৌলিক ক্যামেরা সেটিং আমি এই সম্বন্ধে কিছু জানি না এইগুলো আমি বন্ধু বান্ধবদের কাছ থেকে ডিটেলসে জেনে নেবো ভিউ ফাউন্ডার এবং এইসব সম্বন্ধে আমার এখন কোনো আইডিয়া নেই এইগুলো আমি পরে বন্ধুদের কাছ থেকে বিস্তরভাবে জেনে নেবো